স্থানীয় অর্থনীতিতে যেমন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বাংলা ভাষাই বেশি ব্যবহৃত হয় অফিস আদালতে যেমন ইংরাজি ব্যবহার হয় বাংলা ভাষা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যবহৃত হয় তার কারণ আমরা বাংলা ভাষার মানুষ আমরা কি সবাই ইংরাজিতে কথা বলতে জানি যে ইংরাজি ভাষা প্রাধান্য পাবে বাংলা ভাষাই প্রাধান্য পায় যেমন বিশেষ বিশেষ ব্যবসা সার দোকান আলু দোকান ইত্যাদি ক্ষেত্রে মানুষ কি বাংলা ভাষায় ছাড়া অন্য ভাষায় কথা বলতে পারে তাই আমি মনে করি যে স্থানীয় অর্থনীতি অর্থাৎ চাষবাস ব্যবসা বাণিজ্য এবং পেট্রোল পাম্প বা হচ্ছে টিউশন সব ক্ষেত্রেই বাংলা ভাষা বেশি ববহৃত হয় এবং বাংলা ভাষারই প্রাধান্য বেশি যেহেতু বাংলা আমাদের মাতৃভাষা তাই আমরা যদি এক জায়গা থেকে অন্য জায়গায় পণ্য নিয়ে যাই সেক্ষেত্রেও আমরা বাংলা ভাষাকেই ব্যবহার করি বাংলা ভাষা আমাদের সবচেয়ে সহজ এবং সরল ভাষা বলে মনে হয় আর অন্য ভাষাকে আমাদের কাছে কষ্ট বলে মনে হয় কেননা যে যার মাতৃভাষা তার কাছেই প্রাধান্য হয় মাত্রিভাষার প্রাধান্য সবার কাছেই নিজের মতো হয় যে যে দেশের লোক তার ভাষা তার কাছে প্রাধান্য পায় এখানে আমাদের বাংলা ভাষাই প্রাধান্য পাবে স্থানীয় অর্থনীতিতে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বাংলা ভাষা ছাড়া অন্য কিছু ভাষা ব্যবহার করা যায়ও না আর অন্য কিছু ভাষা ব্যবহার করতে মানুষ ভালোওবাসে না এবং বুঝতেও পারে না তাই বাংলা ভাষাই স্থানীয় অর্থনীতির ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়